বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে সময়ের সাথে বাংলা সংস্কৃতি এবং বাংলা ভাষার বহু পরিবর্তন দেখা গিয়েছে যেখানে আমরা দেখতে পাই পাশ্চাত্য সভ্যতার পরিবর্তনের সাথে সাথে পাশ্চাত্য সভ্যতা যতটা অগ্রসর হয়েছে ততটাই বাংলা ভাষার ক্ষেত্রে তার পরিবর্তন আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র বাংলা ভাষার ক্ষেত্রে না বাংলা সংস্কৃতির ক্ষেত্রেও আমরা সেই পরিবর্তন দেখতে পাই গান বাজনা অনুষ্ঠান থেকে শুরু করে সকল প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান সকল প্রকার ভাষার যেখানে যেখানে ব্যবহার হয় সেখানে সেখানে আমরা দেখতে পেয়েছি যে বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর পাশ্চাত্যের একটা প্রভাব পড়েছে